বলুন হ্যাঁ ম্যাডাম আমি পূজার বাড়ির লোক বলছি পূজার বাবা বলছি বলুন হ্যাঁ ম্যাম জানি তো স্কুল তিনটেয় ছুটি হয় মানে শুধু আজকের জন্য নাকি রোজ এবার থেকে চল্লিশ মিনিট এক্সট্রা ক্লাস হবে আচ্ছা আচ্ছা এটা কি শুধুমাত্র ক্লাস থ্রির জন্য এক্সট্রা ক্লাস না স্কুলের সব ক্লাসের জন্য আচ্ছা আচ্ছা ওদের কোনো কি স্কুলে কোনো প্রোগ্রাম আছে না এক্সট্রা ওদের কোনো সাবজেক্টের ঘাটতি আছে বলে ক্লাসটা করানো হবে আচ্ছা সে আপনারা স্কুলের ম্যাডাম স্যারেরা আছেন তো যে করে হোক ওদের ভালোটা হয় ওরা ভালো করে শিখতে পারে তো সবসময় তো আমরা চাইব এবং আমরা অভিভাবক হিসেবে চাইব যে বাচ্চারা বেশি করে শেখে আপনারা ওদের টাইম দিন সে তো একশো বার আমরা চাইব হ্যাঁ সে তো একশো বার ম্যাডাম স্কুল তো তো সবাইকে নিয়ে চলতে হয় একটা অভিভাবক গার্জিয়ান বলুন বা এই টিচার বলুন সবার এক সম্মিলিত চেষ্টায় স্কুল তৈরি হয় তো সবাইকে এগিয়ে আসা উচিত তো এটা খুব ভালো উদ্যোগ শুনে খুব ভালো লাগল যে আপনাদের স্কুল তরফ থেকে এরকম একটা প্রোগ্রাম করা হচ্ছে এক্সট্রা ক্লাস শুনে খুব ভালো লাগল আমার হ্যাঁ ম্যাডাম হ্যাঁ একশো বার সবার পারমিশান ছাড়া তো বাচ্চাদের আটকে রাখা যায় না তাতে তো সবাই টেনশান করবে যে কোথায় কী হলো বাচ্চারা আসছে না কেন ঠিক আছে ম্যাডাম আমি বুঝতে পেরেছি ব্যাপারটা খুব ভালো উদ্যোগ আমি হচ্ছে পারমিশান দিলাম ঠিক আছে আপনারা ক্লাস করান কোনো সমস্যা নেই তার পরে বাচ্চাকে ছুটি দেবেন ও কে ম্যাডাম ও কে ম্যাডাম থ্যাংক ইউ